আমি যেহেতু শহরে থাকি তাই আমি যখন অবসর সময় পাই বা ছুটি পাই তখন গ্রামের বাড়িতে যাই পরিবার সাথে নিই এবং সেখানে গিয়ে কিছু সময় কাটানোর পর দেখি যে আমি যখন মাঠে যাই বা কৃষকদের বাড়িতে যাই তখন দেখি যে তারা পশুপালন করে নানা রকমের সেই সেই পতি মধ্যে আমি একটা পশুদের কথা বলতে চাই যেমন যেমন গরু গরুকে মানে অনেক অনেক রকমের ভালো ভালো খাবার শাক সবজি ঘাস ফোল অনেক রকমের খাওয়ার দেওয়া হয় বা কিছুগুলো খাওয়ার খাওয়ানো হয় বা গোবর দেয় তখন একটা জায়গায় সার সার হয়ে যায় সার তৈরি হয় সেই গরুর গোবর থেকে এবং সেই সার যখন আমরা জমিতে দিই বিভিন্ন রকম ফসল ফলানোর জন্য সেই সার যেগুলো সেই যেই ফসলগুলো ফলে তখন সেগুলো বাড়িতে বাড়িতে এনে খাই খুব ভালো লাগে রান্না করি খুব ভালো খেতে হয় গরুর গোবর থেকে যে সারটা তৈরি হয় সেটা খুবই ভালো একটা সার যখন আমরা বাজার থেকে রাসায়নিক সার নিয়ে আসি তখন সেই সারটা দিয়ে যখন ফসল করানো হয় সেটা আমাদের খুবই ক্ষতিকর সেই ফসল খাওয়ার পর অনেক রকম ক্ষতি হয় কিন্তু এই সারে কোন রকম ক্ষতি হবে না রাসায়নিক এই সার আমাদের জন্য আমাদের ফসলের জন্য অনেক ভালো একটা জিনিস তাছাড়া এই বিষয়ে আমি তেমন কিছু জানি না যেহেতু আমি শহরে থাকি গ্রামের মানুষরাই আর এ বিষয়ে বলতে তাই বলতে পারবি তাই এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে পারবো না